কেন সবই তো ঠিক যেমন আদার্সকে দেওয়া সবাইকে দেওয়া হয় সেরকম আপনাকেও তো একই দেওয়া হচ্ছে আমাদের চ্যানেল যেরকম ছাপাচ্ছে বা আপনার আমাদের যেরকম ইয়ে ছাপা খাচ্ছে সেরকমই তো দেওয়া হচ্ছে সবাইকে যেমন দেওয়া হচ্ছে আপনাকেও তো সেম দেওয়া হচ্ছে না না না অন্য তুলনায় কি আমাদের কম ছবি দেখাচ্ছে নিউজ ও দেখুন আপনাদের যেরকম ছাপাখানায় যেরকম ছাপাচ্ছে সেরকম আমাদের সংবাদপত্রে যেরকম নিউজ আসছে সেরকমই তো দেওয়া হচ্ছে না বা যেরকম ইয়ে ছাপিয়ে আসছে

যারা ছাপায় তাদেরও কোনো দোষ নেই কারণ ধরুন যারা নিউজ করছে তারা যেমনটা নিউজ করে আসে নিউজ করে এনে ওনাকে দেবেন ও ছাপাখানা সেরকমই সেম ছাপাবে না যারা ছাপাচ্ছে তাদেরও কোনো দোষ নেই নিউজ যেরকম আসবে নিউজ তো সেরকম দেবে ঠিক আছে বলে দেখছি এবার দেখুন এবার যতটা আমাদের করাটা কর্তব্য ততটা করব কিন্তু আমরা তো কেবলমাত্র ওটা ওখান থেকে নিয়ে এসে মালটা চারদিকে দিচ্ছি বাড়িতে বাড়িতে দোকানে দোকানে দিচ্ছি পেপারগুলো আমাদের তো আর এ সব করার কোনো হাত নেই যে কারও সঙ্গে কথা বলব এই সব ব্যাপারে ও উপর থেকে যেমন করে দেবে তার পরে আপনাদের যেমন চাই আমাকে যেমন উপর থেকে বলেছে এরকম দিতে সে আপনারা সেটা কমপ্লেন জানান ওপরে এসে যে আপনারা কী বলবেন আমাদেরকে যেমন বলেছে সেরকম বলেছে সেরকম নিচ্ছি না আমরা এবারে আপনাকেও যেরকম নিচ্ছি আর পাশের আপনার পাশের বাড়িও সেরকম নিচ্ছি দোকানদার সেরকম নিচ্ছি আপনার কাছে বেশি নিচ্ছি এমন তো নয় না হ্যাঁ বলে দেখছি বাট আপনি যেরকমটা বলছেন যেমন ধরুন হচ্ছে এই তা এই যে নিউজপত্র হয়তো আমাদের কোথাও হয়তো মিসিং হচ্ছে কিন্তু অন্যদের হয়তো পেপার হয়তো কোথাও একটা দুটো বেশি হচ্ছে ওগুলো আর কী আর সেরকম বিষয় দেখুন হয়তো অন্যদের তুলনায় আমাদের হয়তো অন্য জায়গাটা বেশি দেওয়া আছে এখানে পেপারে ঠিক আছে দেখছি আপনি কতটা কী করা যায় আপনাদের জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি আচ্ছা ঠিক আছে